আমি একদিনে সবচেয়ে দীর্ঘতম হাইকটি করেছিলাম জয়চণ্ডী পাহাড়ে সেটি করতে আমার খুব কষ্ট হয়েছিল কিন্তু খুব মজাও এসেছিল আমাদের জয়চণ্ডী পাহাড় অনেকটা বড় না কিন্তু যে পরিমাণ বড় সে পরিমাণে হাইকিং খুব ভালোভাবে করা যায় আর কষ্টও খুব বেশি হয় আমার খুব আনন্দ হয়েছে সেই হাইকটি করে